হ্যাঁ আপনি কি আর্ট গ্যালারির ওনার আচ্ছা আপনি কি আমাকে আমি মমতা ব্যানার্জির যেসব চিত্রকলা আছে সেসব সম্বন্ধে আপনি কি আমাকে কিছু বলতে পারবেন আমি আর্টস নিয়ে পড়াশোনা করছি আমার আর্ট দরকার নেই যদিও তবু আমি আর্ট সম্পর্কে জানতে চাই আর কি আরও বেশি করে আপনি কি আর্ট নিয়ে পড়েছেন কিছু বলতে পারবেন আর্ট নিয়ে মানে আপনার কিছু আঁকা কিছু আছে কি আমি এক দিন যেতে চাই বলছিলাম আর একটা কথা আছে চিত্রকলায় যেসব জিনিসপত্র লাগে সেগুলো কিছু বলতে পারবেন আপনি চিত্রকলায় যেসব জিনিসপত্র লাগে সেগুলো কি আপনি বলতে পারবেন ঠিক আছে ধন্যবাদ রাখছি